বাংলা ভাষা আমার মাতৃভাষা এই ভাষার মাধ্যমে আমি আমার সংস্কৃতি ও পরিচয়কে সকলের সামনে তুলে ধরতে পারি বাংলা ভাষা আমাকে যা সংস্কিতি শিখিয়েছে আমাকে যে পরিচয় প্রদান করেছে তার জন্য আমি গর্বিত এই ভাষার মতো ভাষা আমি আর দুটি খুঁজে পাই না যখন কোনো বাইরের লোকজন কোনো কিছু জিজ্ঞেস করে তখন আমি সেই বাংলা ভাষার মাধ্যমে আমার সংস্কৃতিকে মাথায় রেখে আমি সেগুলোর মর্যাদাভাবে উত্তর দিই এবং আমার পরিচয় জানতে চাইলে তখনো আমি সেই বাংলা ভাষার প্রয়োগ করি বাংলা ভাষাতেই আমার নিজের পরিচয় দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি বাংলা ভাষাকে নিয়ে আমি গর্বিত এবং বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতিতে যেভাবে উন্নতি করেছে এবং সংস্কৃতির যে ইতিহাস বর্তমান এবং ভবিষ্যৎ রয়েছে তা অভূতপূর্ব বলে শেষ করা যাবে না